এটা কি অভিজিৎ ফার্নিচার হ্যাঁ তো আমি আপনার কাছে আমার একটা বিয়েবাড়ি লেগেছে আর কি তো ওখান থেকে কিছু জিনিসপত্র কিনতে চাই আর কি এই তো আপনার হ্যাঁ যেমন ধরুন আমার খাট লাগবে আপনার ওখানে কী কী ধরনের খাট রয়েছে হ্যাঁ বক্স খাট হবে বক্স খাট বক্স খাট হবে বক্স খাট না না বিয়েবাড়ির জন্য তো বুঝতে পারছেন ছয় বাই আটের হলেই হবে আচ্ছা আমি তাহলে আচ্ছা ধরুন আমি একটা ছোটো পায়া ক্রিম ল্যামিনেট খাট বক্স খাট নিতে চাই তা আপনার ওখানে বাজেট কত থেকে শুরু ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বিয়ে বাড়িতে তো বিয়ে বাড়িতে তো বুঝতে পারছেন একটু ভালোই নিতে হবে ঠিক আছে তো তাহলে পঁচিশ ছাব্বিশ হাজারের মধ্যে রয়েছে বলছেন আচ্ছা আর ড্রেসিং টেবিল হবে তো আপনার কাছে আচ্ছা ড্রেসিং টেবিল আপনার মানে ডবল কাচের আয়নার হবে ডবল আয়না দেওয়া থাকবে কীরকম বাজেট পড়বে কীরকম দাম পড়বে আচ্ছা আর আলমারি আলমারি আচ্ছা ডবল ডবল পাল্লার হবে তো আচ্ছা ওগুলোর দাম কীরকম হবে

আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে আমি আপনার দোকানে গিয়ে কথা বলব সেটাই ভালো হবে সেটাই ভালো হবে ঠিক আছে রাখছি হ্যাঁ হ্যাঁ হুঁ